আমি যখন প্রথম আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই তখন থেকেই আমার প্রিয় সাবজেক্ট হিসেবে ছিল বাংলা কারণ বাংলা আমার প্রচুর ভালো লাগত বাংলার বিভিন্ন জিনিস আমার টপ করে কম বেশি পড়েই আমার মাথায় ঢুকে যেত কারণ ধরুন বাংলার বিভিন্ন রকম সাহিত্য ও কবিতা ও বিভিন্ন রকম প্রবন্ধ রচনা ও গল্প থাকত রচনা যেমন ধরুন আমাদের বিভিন্ন রকম ঋতু ও কোনো উৎসব বা কোনো গোরু রচনা বা পরিবেশ নিয়ে কোনো রচনা গাছপালা নিয়ে কোনো রচনা একবার থেকে দুবার পড়লেই আমরা আমি তাড়াতাড়ি বুঝে যেতাম তাছাড়া কোনো গল্প গল্প আমার শুনতে ভালো লাগত তাই গল্পও আমার টপ করে দু থেকে তিনবার পড়লেই মুখস্ত হয়ে যেত তাই বেশি পড়াশুনো করতে হতো না বাংলা বিষয়ে তাই আমার বাংলা বিষয়ে একটু ছোটোবেলা থেকেই ভালো লাগত এবং বাংলার সবচেয়ে ভালো যে বিভিন্ন রকম তার মধ্যে কবিতা পদ্য গদ্য এই সব নিয়েই বাংলা আমার খুব ভালো লাগত বিভিন্ন রকম সেই সব পদ্য টপ বেশিরভাগ কম সময়েই ভালো লাগত ও কম সময়ের মধ্যেই আমি সেগুলো বেশি বুঝে নিতাম ও সেই সব সম্বন্ধে পরীক্ষায় লেখার পর নাম্বারও বেশি উঠত বাংলায় আমার তাই আমার বেশিরভাগ অন্য অন্য সাবজেক্টের তুলনায় বাংলা সাবজেক্টটি খুব ভালো লাগত এই সমস্ত গদ্য পদ্য রচনা গল্প এই সব বেশ পড়তেও আমার ভালো লাগত এবং কম সময়ের মধ্যে আমি এগুলি বেশ বুঝেও যেতাম ও পরীক্ষায় বেশি নাম্বারও তুলতাম এই বাংলাতে অন্য বিষয়ের তুলনায় তাই বাংলা আমার স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল এবং তারপর কলেজেও বাংলা আমার ভালো সাবজেক্ট ছিল